যারা নতুন সাঁতার শিখছে তাদের মধ্যে আমি বাচ্চাদিকেই বেশি ধরি কেননা তারা প্রায় দিনই বলে পুকুরে স্নান করতে যাব এবং সাঁতার শিখব আমি তাদের সঙ্গে যাই এবং দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ তারপর দেখি যখন তারা পারছে না আমি তাদের সাথে জলে নেমে যাই এবং জলে নেমে গিয়ে তাদিকে বলি হাত পাগুলো এইভাবে নাড়া আস্তে আস্তে শেখ তারাও আমার কথা শুনে অনেকক্ষণ হাত পা নেড়ে জলে সাঁতার দেওয়ার চেষ্টা করে এবং ডুবে ডুবেও অনেকটা যায় যেটাকে আমরা সাধারণত ডুব সাঁতার বলি এতে বাচ্চারা অনেকক্ষণ ধরে জলে সাঁতার শেখে এবং খুব মজা পায় আমিও বাচ্চাদিকে বলি যদি তোমরা এইভাবে সাঁতার শেখো তোমাদের শরীরে কোনো অসুবিধা হবে না তোমাদের শরীর খুব সুন্দর থাকবে